নাগরিকদের জন্য ব্যাঙ্কিং সহজে করার জন্যে ব্যাঙ্কগুলি নানা ধরনের স্কিম চালু করেছে এর মধ্যে কিছু সরকারি আছে আবার কিছু বেসরকারিও আছে সরকারি স্কিমগুলি হল জনধন খাতা প্রাথমিক ব্যাঙ্কিং খাতা পেনশন খাতা জন সঞ্চয় খাতা এলআইসি পিএফ এছাড়া অনেক ধরনের লোন তো রয়েইছে বেসরকারি স্কিমগুলো হল মিউচুয়াল ফান্ড এফডি এমএ অটল পেনশন খাতা ইত্যাদি ফিক্সড ডিপোজিট সরকারি স্কিমগুলি টাকা দেওয়া কতটা বোঝার ঝুঁকিসাপেক্ষ নয় কিন্তু বেসরকারি স্কিমগুলিতে টাকা দেওয়া ঝুঁকিসাপেক্ষ হতে পারে তাই টাকা দেওয়ার আগে সমস্ত নথিপত্র ভালো করে যাচাই করে নেওয়া দরকার